পশ্চিম বর্ধমান জেলার কর্মসংস্থান এবং জীবিকার প্রধান উৎসগুলির মধ্যে প্রধানতম হলো শিল্প এখানে শিল্প বলতে অন্যতম হলো সেল ইস্কো এবং কয়লার খনি সেল ইস্কোর মাধ্যমে হাজারো মানুষ তাদের দৈনন্দিন জীবিকা নির্ভর করছে সেল ইস্কে ইস্কো মাধ্যমে হাজার মানুষ তাদের দৈনন্দিন জীবিকা নির্ভর করছে আর এছাড়া রয়েছে কয়লার খনি কয়লার খনির মাধ্যমে হাজারো মানুষ তাদের দৈনন্দিন জীবিকার ওপর নির্ভরশীল তাছাড়া রয়েছে কৃষি কৃষকেরা জমিতে ফসল ফলায় তাদের জীবিকা নির্ভর করছে এবং সেই ফসলের চাহিদা বাজারে অপরিসীম যখন সেই বা ফসল বাজারে আসে সেই ব্যবসায়ীরা সেই ফসল আমদানি রপ্তানি করে এবং তার মাধ্যমে তাদের জীবিকা নির্ভর হয় তাছাড়া রয়েছে নানান ধরণের পরিষেবা যেমন বাস অটো টোটো র্যাপিডো ওলা নানান ধরণের যানবাহন এর মধ্যে বাসের মধ্যে রয়েছে ড্রাইভার কন্ডাক্টর প্রভৃতি তারা নিজেদের কর্মসূচির মাধ্যমে নিজেদের জীবিকা নির্ভর করছে তাছাড়া রয়েছেন টোটো চালকরা অটো চালকরা র্যাপিডো চালকরা প্রভৃতি প্রভৃতি লোকেরা নিজেদের ইয়ের মাধ্যমে নিজেদের পরিষেবার মাধ্যমে নিজেদের কর্মসূচি এবং জীবিকা নির্ভর করে এরপর আসি কর্ম স্বকর্মসংস্থানে পশ্চিম বর্ধমানে অনেক মানুষ রয়েছে যারা নিজেদের নিজেদের স্বকর্মসংস্থানে বিশ্বাসী তারা নিজেদের ছোটোখাটো দোকান ছোটো ছোটোখাটো দোকান শপ রেস্টুরেন্ট ক্যাফে নিয়ে আমাদের সামনে উপস্থিত হয় আমাদের এখানে অলিতে গলিতে রেস্টুরেন্ট ক্যাফে আছে এখানে অনেক মানুষ আছেন যারা ক্যাফে বা রেস্তোরেন্টের মাধ্যমে অথবা ছোটোখাটো ঘরোয়া দোকানের মাধ্যমে নিজেদের জীবিকা নির্ভর করে থাকে দেশে বেকারত্ব আছে বেসরকারি চাকরি চাকরি সরকারি হোক ছাই বেসরকারি সকলেই পছন্দ করে সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা অসুবিধা দুটোই আছে সরকারি চাকরির ক্ষেত্রে যেমন সুবিধা হলো পেমেন্ট বেশী পাওয়া যায় অথচ খাটালি কম আবার পেনশান অনেক কিছুই পাওয়া যায় অর্থাৎ আল এক্সট্রা সুবিধা পাওয়া যায় বেসরকারির ক্ষেত্রে সেগুলি হয়তো পাওয়া যায় না কিন্তু মাস মাস গেলে ভালো টাকা পাওয়া যায় খাটালি বেশী হলেও মাস গেলে ভালো টাকা পাওয়া যায় তাই অনেক ছেলে মেয়ে আছে যারা কমবয়সে বেসরকারি চাকরির মাধ্যমে নিজেদের পরিবার এবং নিজেদের জীবিকা নির্ভর করছে এবং নিজেদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট একটি বয়স থাকে সে বয়সের পর সরকারি চাকরির জন্য আর অ্যাপ্লাই করা যায় না তাই অনেক ছেলেমেয়ে আছে যারা বেসরকারি চাকরির ওপরেই নির্ভরশীল তাই জেলাতে সরকারি বেসরকারি উভয় চাকরিই আছে এবং জেলার মানুষজন সরকারি বেসরকারি উভয় চাকরিই পছন্দ করে জেলায় বেকারত্ব বিরাজ তো অবশ্যই আছে এক্ষেত্রে আম আমি বলতে চাই জেলাতে যারা বেকার অব অবস্থায় রয়েছে তাদের উচিত কোনো না কোনো ভাবে নিজেদেরকে নিজেদেরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তারা চেষ্টা করুক সরকারি চাকরির জন্য নিজেদেরকে গড়ে তোলার জন্য বা চেষ্টা করুক বেসরকারি চাকরির জন্য নিজেদের গড়ে তোলার তাছাড়া রয়েছে নানান ধরণের ব্যবসা তারা তারা নিজেদের ছোটোখাটো ব্যবসা করতে পারে শাড়ির দোকান হোক চায় অন্য কোনো দোকান অথবা কোনো খাবারের দোকান তাছাড়া পরিষেবা তো আছেই এতো পরিষেবা তা তারা চা চাইলে পরে নানান ধরণের পরিষেবারও সাহায্য নিতে পারে অথবা নিজেরাও কোনো পরিষেবার সঙ্গে যুক্ত থাকতে পারে এইভাবে দেশের বেকারত্ব অনেকটা কমবে এবং মানুষজনের অনেকটা সহযোগিতাও হবে